আমাদের গ্রামের মহিলারা স্ব সহায়ক দল চালায় তো সেখান থেকেই তারা লোন নিয়ে গুঁড়ো মশলার ব্যবসা শুরু করেছে সেক্ষেত্রে সেখানে শুধু মরিচ গুঁড়োই নয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিজেরাই তৈরি করে তারা যেহেতু এখন কম লোন পেয়েছে সেভাবে বড় মেশিন কিনতে পারেনি সেজন্য তারা গ্রামেরই তাদের স্ব সহায়ক দলের কোনও মহিলার বাড়িতে বারান্দায় গিয়ে এক জায়গায় একত্রিত হয় এবং সেখানে তারা মিক্সি মেশিনের সাহায্যে লাল মরিচের গুঁড়ো তৈরি করে এবং সেগুলি ছোট ছোট প্যাকেট করে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করে এবং প্রতিটা গৃহস্থের ঘরে ঘরে গিয়ে এগুলো বিক্রি করে এর ফলে পাড়ায় সাধারণ মানুষরা খুবই উপকৃত হয় কেননা আমরা বাজারে যে লাল মরিচের গুঁড়ো পাই তাতে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া হয় বা খারাপ লঙ্কা দিয়ে সেই গুঁড়োগুলো তৈরি হয় কিন্তু স্ব সহায়ক দলের মহিলারা নিজেরাও যেহেতু গৃহিণী হিসেবে রান্না করে তার জন্য তারা লঙ্কার গোটাগুলোকে ভালো করে খসিয়ে সেই লঙ্কাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে তার পরে সেগুলোকে গুঁড়ো করে এবং গুঁড়ো করে সেগুলো প্যাকেট করে পাড়ায় পাড়ায় বিক্রি করে থাকে এইভাবেই তারা একত্রিত হয়ে এই কাজটি করে থাকে